আমি মনে করি না যে মেয়েরাই শুধুমাত্র রান্না করবে কেন পুরুষরা রান্না করলে কি হয়ে যায় মেয়েরা যদি বাড়ির হাতে হাতে রান্না বান্না সব কাজ করে তখন পুরুষরাও তাদের হাতে হাতে কাজ করলে তো কোনো অসুবিধা নেই মেয়েরা হয়তো সপ্তাহে পাঁচ দিন রান্না করবে তখন ছেলেরা যদি দুদিন করে তাতে কি হবে মেয়েদেরও ভালো লাগবে বাড়ির সবারও ভালো লাগবে রান্না তো শুধুমাত্র মেয়েদের জন্য নয় রান্না যে কেও করতে পারে রান্না একটা শখের মধ্যে পড়ে আমি বিভিন্ন আইটেম রান্না করে মানুষজনকে খাওয়াবো সে আনন্দ পাবো সেটাই তো খুব ভালো রান্না করে খাওয়ালে এমন কিচ্ছু হবে না তাতে ভালোই হবে সেটা ছেলে করুক বা মেয়ে করুক ছেলেরাও যদি এক একদিন এক একটা পদ রান্না করে তখন বাড়ির সবার ভালো লাগবে বিশেষ করে মেয়েদের তো খুব ভালো লাগবে কারণ মেয়েদেরকে হয়তো একটা পদ থেকে সরে আসতে হল সকলে মিলে রান্না করলে কিন্তু এমন কিছু হয় না তাতে মেয়েদের সাহায্যই হয় হয়তো বাড়িতে অনেক আত্মীয়স্বজন এসে গেছে তখন রান্না করতে হয়েছে প্রচুর পদ রান্না হবে তখন যদি ছেলেরা কিছু রান্না করে মেয়েরা কিছু রান্না করে এতে তো কোনো অসুবিধা নেই তখন সেটা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে দুজনেরই খুব ভালো লাগবে বাকি লোকেদেরও খুব ভালো লাগবে রান্নাটা একটা শখের জিনিস ধরুন কেউ মাংস রান্না করছে কেউ তখন শাক সবজি রান্না করছে কেউ মাছ রান্না করছে কেউ খাসির মাংস রান্না করছে কেউ মুরগির মাংস কেউ আবার চিকেন পোলাও বানাচ্ছে কেউ রাইস বানাচ্ছে এরকম বিভিন্ন পদ মানুষজন যখন আসে আমাদের বাড়িতে তখন বিভিন্ন পদ রান্না হয় বিভিন্ন আইটেমসের মধ্যে যদি কিছুটা ছেলেরা একটা দুটো হয়তো তাদের মেয়েদেরকে বলল যে ঠিক আছে আমি রান্না করে নেবো অসুবিধা নেই তখন খুব ভালোই লাগে যে আমাদেরও কথা কেউ ভাবে শুধুমাত্র মেয়েদের জন্য রান্না এটা তো পৃথিবীতে কোথাও লেখা নেই যে শুধুমাত্র মেয়েরাই রান্না করতে পারে আর বাকি কেউ রান্না করতে পারে না একথা তো কোথাও লেখা নেই তাহলে মেয়েরাই শুধুমাত্র রান্না করবে কেন আর ছেলেদের শুধুমাত্র করবে কেন এটা নিয়ে কোনো তর্ক বিতর্কে আমি যাচ্ছি না এটা একটাই মন্তব্য করবো আমি এখানে যে উভয়েই রান্না করলে খুব ভালো লাগবে মেয়েরা রান্না খুব ভালো করে এই নয় যে ছেলেরা রান্না করতে পারে না ছেলেরাও দুএকদিন রান্না করলে মনে হবে খুব ভালো রান্না করে মানুষ তো আসতে আসতেই শেখে মেয়েরাও তো আর কেউ আগে থেকেই শিখে বসেনি বাচ্চাবেলা থেকে ধীরে ধীরে সংসার করতে এসে তারা শিখেছে যেমন সব কাজ রান্নার পরিপাটি তেমন ছেলেরাও মাঝে মাঝে করলেও তাদের উপকরণগুলো মনে রাখা দরকার বা মনে রাখতে পারবে যে কোন তরকারিতে কোন মশলা দেওয়া হবে তাই উভয়েই রান্না করা উচিত